আমার বাংলা ভাষা ও সংস্কৃতি আমার পরিচয়কে কিন্তু অনেক রকমভাবে প্রভাবিত করেছে আমি ছোটো থেকে বাংলা ভাষা নিয়ে এগিয়ে গিয়েছি আমি বাংলাতে মাকে মা বাবাকে বাবা দিদিকে দিদি কাকাকে কাকা জেঠাকে জেঠা এইভাবে বলে এসেছি কিন্তু বর্তমানে বাংলা ভাষা প্রায় বিলুপ্ত যেমন এখন কাকাকে ছোটো করে কা জেঠুকে ছোটো করে জেঠা এইভাবে বলা হচ্ছে এখন জেঠিমাকে জিম্মা কাকিমাকে কাম্মা এই সব ইংলিশ ভাষা প্রচলিত হচ্ছে বাচ্চাদেরকে ইংলিশ মেডাম মিডিয়ামে ভর্তি করানো হচ্ছে বাংলা ভাষাকে বলতে গেলে প্রায় এখন সবাইয়ের মুখে যেমন নেই সব কথাতে একটা যেমন ইংলিশ উচ্চারণ নিয়ে তৈরি হচ্ছে বা বাংলা ভাষার সংস্কৃতি কোম মানে দিক থেকে যেমন আমাদের এখানে উস বাংলার দিক থেকে লোকগীতি গান ফোক গান সেই গানগুলো যেরক যেমন এখন চলতে পারে না যেমন এখন সবাই মুখে মুখে একটা হিন্দি গান ইংলিশ গান এই সব নিয়ে প্রচলন করে চলেছে বাংলার বাংলা ভাষা নিয়ে যেমন অনেক পরিচয় মানে প্রভাবিত করে তুলেছে ঠিকই কিন্তু বাংলা ভাষা আস্তে আস্তে ঠিক বিলুপ্তর পথে চলে যাচ্ছে